আমাকে সবথেকে আমার মা খুশি রাখে কারণ আমি আমার মায়ের অনেক অনেক কথা যেইগুলো মা বলে আমি ওতে অনেক খুশি থাকি মা আমার সাথে সবসময় মজা করে সব বিষয় নিয়েই মজা করে কিন্তু এক এক বার কোনো খারাপ কাজ করলেও মা যেমন বকে তেমন ভালো কাজ করলেও মা মা অনেক ভালো কথা বলে হচ্ছে মায়ের মায়ের এক একটা কথা এমন বলে মায়ের সাথে কথা বলে আমি খুব খুব খুশি থাকি মায়ের সাথে মায়ের সাথে কথা আমি আমার আমার লাইফে ঘটে থাকা অনেক কথা মায়ের সাথে শেয়ার করি সেগুলোও সেগুলোও মা আমার সাথে সেগুলো মা আমাকে বোঝায় বোঝায় সেই কথাগুলো মা মায়ের শুনতে ভালো লাগে তাই আমি তাই আমাকে আমার মা আমাকে মা মায়ের সাথে কথা বললে আমি অনেক ভালো থাকি তাই হচ্ছে তাই আমার মা আমাকে অনেক খুশি রাখে মা মা এটা চায় যেন আমি সবসময় খুশি থাকি কোনটাতে কোন বিষয়টাতে আমি খুশি থাকব বেশি কোন কোন জিনিসটা করলে আমি সবথেকে ভালো থাকব কোন জিনিসটা করলে আমি খুশি থাকব কোন জিনিসটা আমার ভালো লাগে কোন জিনিসটা আমার খারাপ লাগে এটা আমার মা জানে তাই মা মা আমাকে মা অনেকবার মা সবসময় শুধু চেষ্টা করে যাতে আমি ভালো থাকি যাতে ভালো থাকি সবসময় যাতে যাতে চায় যেন আমি সবসময় ভালো থাকি যে এটা করলে ভালো থাকব মা সেটাই করে মা মা মায়ের সাথে কথা বললে যেমন মনে হয় যেমন মনটা আমার ভরে যায় মা আমাকে সবসময় খুশি রাখার চেষ্টা করে আমিও চাই যেন মা খুশি থাকে তাই আমি মাকে সব কথা শেয়ার করি মাকে সব কথা বলি মা মা হচ্ছে আমি তাই জন্য মাকে সব কথা শেয়ার করি মাকে বলি এই জন্য আমি সবসময় মা চায় যেন আমি খুশি থাকি খুশি থাকি সবসময় মায়ের সাথে কথা বলে আমিও চাই যেন মাও খুশি থাকে আমি মাকে ওই জন্য সব কথা শেয়ার করি সব কথা বলি তাই তাই হচ্ছে আমাকে আমাকে কেউ খুশি রাখুক আর নাই রাখুক আমার মা আমাকে ভালো খুশি রাখে এই জন্য আমি অনেক মাকে অনেক খুব ভালোবাসি